হ্যাঁ আসলে আমি অনেকক্ষণ আগে এই নম্বরের থেকে একটা ক্যাব অর্ডার বুক করেছিলাম তো পনেরো মিনিট ধরে আমি কালীঘাটের সামনে দাঁড়িয়ে আছি আপনি একই লোকেশন দেখাচ্ছেন কিন্তু হচ্ছে আমি কোনো উত্তর পাচ্ছি না আর আপনাকে দেখতেও পাচ্ছি না আপনি বারবার বলছেন যে এইখানে পৌঁছে গিয়েছি ডানদিকে বাঁদিকে বলছেন আমি অনেকবারভাবেই রাস্তার এদিক ওদিক করলাম কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না আমি ওই নম্বরটাও মেলাতে পাচ্ছি না ছয় সাত সাত যে আপনি নম্বরটা দিয়েছিলেন ক্যাবের তো সেখানটাও আমি দে বুঝতে পারছি না আর আপনাকে দেখতেও পাচ্ছি না কোনোভাবে আর আপনি বারবার ধরে একই জিনিস দেখাচ্ছেন আমি যখন আবার আর বলছি যে আপনাকে যে আমি দেখতে পাচ্ছি না এতোগুলো হচ্ছে ট্রাফিকের মাঝে আপনি তাও বলছেন যে হ্যাঁ ম্যাম পৌঁছে গেছি পৌঁছে গেছি কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না আর তো আমি সেজন্যই ক্যাবটা ক্যান্সেল করতে চাইছি কারণ এতটা দেরি হয়ে যাওয়ার পর আমার অলরেডি আমি যেখানে যাব বলে ভেবেছি সেখানে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে এত দেরি করে তো আমার পৌঁছলে হবে না তো আমি সেজন্য এটা ক্যান্সেল করতে চাইছি কারণ আমি বাসে বা অন্য কিছুতে চলে যাব কিন্তু এই ক্যাবটা আর আমি নিতে পারছি না এটা আমি ক্যান্সেল করতে চাইছি কারণ এভাবে তো হয় না না অনেকক্ষণ ধরেই আপনি বলছেন যে পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়েছি আর পাঁচ মিনিট আর দু মিনিট কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না এভাবে হয় না সব কিছুরই একটা সময় থাকে কিন্তু আপনি বলছেন যে ট্র্যাফিকে ফেঁসে গিয়েছি এখানে ওখানে আমি সবটাই মানলাম ঠিক আছে যে কলকাতায় ট্র্যাফিক বেশি কিন্তু তা বলে এটা তো নয় যে কোনো কিছু কাজ থেমে থাকবে আপনাকে অনেকক্ষণ ধরেই বলছি আপনি তাও দেখাচ্ছেন যে এক মিনিট দু মিনিট আবার কখনো দেখাচ্ছে লোকেশানটা দেখতেই পাচ্ছি না আমি আমি তাই এটা ক্যান্সেল করতে চাইছি এভাবে হয় না